উৎসবে আমি অনেক কিছুই রান্না করি এখন সেটা নির্ভর করছে উৎসবটা কি ঠিক তার ওপর উৎসবটা যদি দুর্গা পূজা হয় তাহলে আমি অষ্টমীর দিন পাঁঠার মাংসের ঝোল রান্না করবো এবং তার সঙ্গে কিছুটা বাসন্তি পোলাও কিন্তু উৎসবটা যদি হোলি হয় তাহলে আমি সেখানে চিংড়ি মাছের ভর্তা এবং তার সঙ্গে কিছুটা হয়তো পেঁয়াজি রান্না করবো এইভাবে এক একটা উৎসবে আমার এক এক রকমের রান্না পাল্টে পাল্টে যেতে থাকে